হ্যালো হ্যাঁ দাদা আমি মিশো থেকে একটা কুর্তি অর্ডার করেছিলাম আর সেটার পেমেন্টাও আমি এখন করে দিয়েছিলাম কিন্তু আমি কুর্তিটা নিতে চাইছি না তো তার জন্য আমাকে কী করতে হবে একটু বলতে পারেন না দাদা আমি এখনো অবধি টাকাটা পাই নি কবে টাকাটা পাবো একটু দেখলে ভালো হতো কারণ আমি ক্যান্সেল অনেক দিন আগেই করে দিয়েছিলাম কারণ দু দিন হয়ে গেল তো আমি ক্যান্সেল করে দিছি কিন্তু টাকাটা আমি এখনো রিফান্ড পেলাম না আচ্ছা দু দিনের মধ্যে পেয়ে যাবো ঠিক আছে ধন্যবাদ রাখছি